পশ্চিম পূর্ব বর্ধমান জেলায় সবথেকে পালিত উৎসবগুলো হচ্ছে আমরা সবাই জানি দুর্গা পূজা ঈদ বড়দিন সরস্বতী পূজা জন্ম অষ্টমী লক্ষ্মী পূজা কার্তিক পূজা গণেশ পূজা এছাড়া আমরা তো জানি বাঙালির বারোমাসে তেরো পার্বন এটা তো আমরা জেনেই আসছি এবং আঞ্চলিক যে অনুষ্ঠানগুলো আমরা করে থাকি সেইটা হচ্ছে শিক্ষক দিবসের লি নিয়ে অনুষ্ঠান করে থাকি দোলযাত্রা উপলক্ষে আমরা অনুষ্ঠান করে থাকি তারপর আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি রবীন্দ্রনাথের জন্মদিন উৎসব পালন করে থাকি স্বামী বিবেকানন্দের জন্মদিন উৎসব পালন করে থাকি নজরুল গীতি পালন করে থাকি সব কিছুই আমরা পালন করে থাকি কারণ এইসব নিয়েই আমাদের জেলা গর্ব অনুভব করে এই সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং সাংষ্কৃতিক উৎসব দূর দূরান্তের মানুষদের উপরে বিশাল আনন্দের প্রভাব ফেলে যেটা আমাদের কাছে অনেক বড়ো পায় সবথেকে বড় যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ এছাড়া বুদ্ধ পূর্ণিমাও আমরা পালন করে থাকি নববর্ষে আমরা প্রত্যেকে একসাথে নতুন জামাকাপড় পরে সবার সাথে সামিল হই যেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া